ভারতে খাবার কেমন এবং দৈনন্দিন জীবনে তৈরি ব্যবহৃত কিছু জনপ্রিয় খাবার এবং মশলা কী কী সেগুলো আপনাকে জানাচ্ছি সেগুলো হল ভারতের দৈনন্দিন খাবার খুবই মানে স্বাস্থ্যকর যেমন সেখানে কোনো তেল মশলা বেশি দিয়ে রান্না করা হয় না সেখানে কম যত কম তেল মশলা দিয়ে রান্না করা হবে সেটার উপরেই খেয়াল রাখা হয় যাতে মানুষের শরীর খারাপ না হয় বা শরীরে কোনো অসুবিধা সৃষ্টি না হয় এবং ভারতের জনপ্রিয় সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে মাছ ভাত বা ডাল ভাত সেগুলো খেতেই মানুষ সাধারণ মানুষ পছন্দ করেন এগুলো খেতে যে মাছ ভাত বা ডাল ভাত সাধারণ দৈনন্দিন জীবনের মানুষ এগুলো খেতে ভালোবাসেন এবং এছাড়াও যখন এ এছাড়াও মানুষের অন্যতম প্রিয় খাবার বিদেশি প্রিয় বিদেশি খাবার হল যেমন বিরিয়ানি বিরিয়ানি চাউমিন মোমো ইত্যাদি এই সব মানুষের প্রিয় খাবার এখন ভারতে এবং পিৎজা ইত্যাদি তাই ইত্যাদি তারা প্রিয় খাবার হিসাবে চিহ্নিত করছে আজকাল এবং মশলা ইত্যাদি হল যেমন সেখানে অনেক কিছু মশলাই এখন বেরিয়ে গিয়েছে যেমন গরম মশলা মিট মশলা মাংস রান্না করার জন্য যে মিট মশলা ব্যবহার হয় সেই মিট মশলা তারপর গরম মশলা তাপর কোনো আলু দিয়ে কোনো তরকারি করতে গেলে তার জন্য আলাদা মশলা সমস্ত তরকারির জন্য এখন আলাদা আলাদা মশলা বেরিয়ে গিয়েছে তো এবং মশলা সেগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহৃত হয় যে মশলাগুলো সেগুলো হল সাধারণ ঘরে হলুদ আদা ইত্যাদি এই সব বেটে যে লঙ্কা ইত্যাদি বেটে যে মশলা তৈরি করা হতো সেগুলোই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং তাতে স্বাস্থ্যকর খাবার তৈরি হয় এগুলো আমাদের ভারতে জনপ্রিয় খাবার এবং দৈনন্দিন জীবনে তৈরি হয়